আমি দীর্ঘ প্রায় দশ বছরের ওপর ধরে ফটোগ্রাফি করছি আজকের তারিখ পর্যন্ত ফটোগ্রাফিতে আমি কোনও আনুষ্ঠানিকভাবে প্রশিক্ষণ নিইনি এবং আমি সবথেকে প্রথমে যেটা মনে করি একজন ভালো ফটোগ্রাফার হওয়ার জন্য সর্বপ্রথম দক্ষতা দরকার তৃতীয় চোখকে জাগরিত করা অর্থাৎ থার্ড আই যেই চোখটা দিয়ে সাধারণ জিনিসকে অসাধারণ বানানো যায় অসাধারণভাবে দেখা যায় অসাধারণভাবে অনুধাবন করা যায় সেই তৃতীয় চোখ যতক্ষণ পর্যন্ত জাগ্রত না হবে ততক্ষণ পর্যন্ত কেউ একজন ভালো ফটোগ্রাফার হতে পারবে না আসলে ফটোগ্রাফি হলো একটা সমুদ্র সেই সমুদ্রের থেকে যেমন বালতি বালতি করে জল তুললে একটা মানুষ সারা জীবন ধরে সেই সমুদ্রকে শুকোতে পারবে না ঠিক সেরকম ফটোগ্রাফিও যতই শিখুন না কেন যতই আমরা শিখি না কেন কেউ আমরা ফটোগ্রাফি ডুবতে পারি না বা ফটোগ্রাফি শিখে শেষ করতে পারি না ফটোগ্রাফি একটা সমুদ্র যেটা ঠিক বললাম ফটোগ্রাফিতে আমার অনুপ্রেরণা মূলত আমার বাবা